হ্যাঁ এটা ক্যাব ড্রাইভার সৌমেনদা বলছেন আমি এখানে যোগেশভঞ্জে দাঁড়িয়ে আছি কখন আসবেন আপনি আমি আপনাকে এই এই এক ঘন্টা আগে হচ্ছে অর্ডার কো বো বডে বো বো বুকিং করলাম আপনার এত দেরি হচ্ছে কীসের জন্য জ্যাম থাকলে বা সমস্যা থাকলে আমাকে সেটা আগে বলে দিতে পারেন আমার হিঙ্গলগঞ্জে দরকার আছে বললাম হ্যাঁ দিদি হ্যাঁ দিদি আসছি বললে তো হবে না এক্ষুনি এসে দেখাতে হবে এই দু ঘন্টা হয়ে গেল এখানে দাঁড়িয়ে আছি তাড়াতারি এসো আপনি কোথায় হ্যাঁ চলে আসুন